বিগত কয়েকদিনেই আমি একটা নতুন ফোন কিনেছি যেটা হচ্ছে রেডমি কোম্পানির নোট ইলেভেন আই এবং সে ফোনটা খুবই ভালো আমি ফোনটা যখন ব্যবহার করি ফোনটা দেখতে পাই ফোনটা খুবই ভালো মানে ফোনটাতে আছে পঞ্চাশ মেগাপিক্সেলস ক্যামেরা যেটা আমাদের দূরের ছবি খুবই ভালো দেখতে সাহায্য করে ফোনটাতে আছে ডায়নামিক রেঞ্জ যা ছবি খুবই ভালো আসে তাছাড়া ফোনে আছে আমাদের চৌষট্টি জিবির স্টোরেজ যেটা একটা অনেক ভালো জিনিস এবং তাছাড়াও ফোনে আছে পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি যেটা আমাদের খুব দীর্ঘক্ষণ চলে এবং ফোন বেশি আমাদেরকে চলতে সাহায্য করে